না তো এরকম কোনো ব্যবস্থা আমাদের নেই আর এটা করতে গেলে অনেক সময় লাগবে তাই আমরা পরবর্তীকালে আপনার টিকিটটা রিটার্নের ব্যবস্থা করবো কিন্তু আপনি যদি যাওয়ার মন্তব্য করেন তাহলে আমাদের নিয়ম অনুসারে আপনার আমাকে দরখাস্ত করতে হবে তাহলে আপনারা যদি প্রত্যেকে এভাবে দাবী করেন তাহলে আমরা কী করে পারবো কেন আমাদের তো একটা নিয়ম আছে সেই নিয়ম মাফিক আমাদের তো চলতে হবে সে ঠিক আছে আপনি অপেক্ষা করুন পরবর্তীকালে আমরা টিকিটের ব্যবস্থা করছি আর যদি আপনার পয়সা ফেরত দরকার হয় তাহলে আপনি অ্যাপ্লাই করুন আমরা সেই ব্যবস্থা করে দিই ঠিক আছে আমি বললাম তো আপনি আমাদের কাছে দরখাস্ত করুন সেই মতো আমাদের নিয়ম অনুসারে আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেবো